হ্যাঁ সংগঠন আছে যারা টুর্নামেন্টের আয়োজন করে যেমন ক্রিকেট টুর্নামেন্ট বলুন ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে নাইট ক্রিকেট হয় নাইট ফুটবল হয় যারা যারা তার মধ্যে কিছু রাজনৈতিক দলও থাকে নাইটেই টুর্নামেন্টটা করে তারা